বর্তমানে আমার জনপ্রিয় ও প্রিয় প্রযুক্তিপূর্ণ বা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব যা আমাদের কাছে খুবই উপকারী যার জন্য আমরা নানারকম সুবিধা পেয়ে থাকি যেখানে ইউটিউবে আমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে পাই যেখানে শিক্ষামূলক ভিডিও যেখানে অন্যরকম যেমন ইন্টারটেনমেন্টের জন্যে ভিডিও এবং নানারকম সাধারণ ভিডিও পেয়ে থাকি যেগুলো দেখে আমরা নিজেরা খুব আনন্দ উপভোগ করি এবং বিভিন্ন রকম জিনিস দেখতে পাই ইউটিউবে অর্থ উপার্জন করারও পদ্ধতি রয়েছে যেখানে নিজের ইউটিউব চ্যানেল খুলে নিজেরা নানারকম ভিডিও তৈরি করে মানুষদেরকে দেখাতে পারি এখানে আমরা অর্থ উপার্জন করেও করতে পারি